সত্যি গ্রামকে অনেক উন্নত করতে হবে স্বাস্থ্য সেবা দিয়ে কারণ গ্রামে সেরকম ভালো স্বাস্থ্য ব্যবস্থা নেই নেই কোনো ভালো হাসপাতাল নেই কোনো ভালো পরিবহণ ব্যবস্থা নেই কোনো ভালো শিক্ষা ব্যবস্থা তাই স্বাস্থ্য সেবা ভালো করতে হবে এটাই আমার কাছে সরকারের একটা কাছে আবেদন আর এই স্বাস্থ্য সেবা ভালো করতে হলে গ্রামের মানুষদেরও কিছু হেল্প করতে হবে তাদেরকে ভালো স্বাস্থ্য সেবা করতে হবে ভালো হাসপাতাল করতে হবে যাতে মানুষজন সেখানে যেতে পারে আর ভালো স্বাস্থ্য সেবা না থাকার কারণে গ্রামের মানুষজন অনেকের অনেকের বিপদ হয় অনেকে মারা যায় অনেকের কোনো রকম চিকিস্সা করতে পারে না আর পরিবহণ ব্যবস্থাটা একটু ভালো করতে হবে কারণ গ্রামের অনেক ভেতরেও সেরকম গাড়ি চলে না তাই সেই পরিবহণ ব্যবস্থাটাকে একটু ভালো করতে হবে রাস্তাঘাটের উন্নত করতে হবে আরও নানান রকম জিনিস সেগুলো আছে সেগুলো ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থাটাও একটু ভালো হতে হবে কারণ গ্রামের দিকে নেই কোনো ভালো স্কুল নেই কোনো ভালো বিদ্যালয় তাই গ্রাম একটু ভালো করে উন্নত করতে হবে আর সেখানকার ছেলে মেয়েরা বেশি শিক্ষিত হতে পারে না কারণ তাদের ওখানে ভালো কোনো শিক্ষিত পরিকাঠামো থাকে না তাই তারা ভালো শিক্ষিত হতে পারে না সেই জিনিসটা একটু সরকারকে দেখতে হবে হ্যাঁ আমি চাই যাতে সরকার এটাকে অনেক উন্নত করে আমার সরকারের কাছে একটাই আশা যাতে সরকার এই জিনিস তিনটেকে নিয়ে যাতে একটু উন্নত করতে পারে শহর হয়তো একটু এগিয়ে আছে কিন্তু গ্রাম অনেক পিছিয়ে আছে তাই সব জায়গায় গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাটা একটু করতেই হবে ভালো হাসপাতাল ভালো ডাক্তার ভালো নার্স সব ব্যবস্থা করতে হবে পরিবহণের ক্ষেত্রে ভালো রাস্তা উন্নত মানের রাস্তা উন্নত মানের রাস্তার কাজ উন্নত মানের পিচ আর গাড়ি ব্যবস্থা যেমন অটো টোটো ভ্যান আরও নানা রকম জিনিসের ব্যবস্থা করতে হবে রাস্তাঘাট ভালো করতে হবে শিক্ষা ব্যবস্থাটা অনেক ভালো করতে হবে কারণ শিক্ষার তো একদম একটু মাত্র বিন্দু মাত্র শিক্ষা ব্যবস্থাটা ভালো নেই গ্রামের দিকে তাই ভালো স্কুল করতে হবে যাতে বাচ্চারা সেই স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে পারে প্রত্যেকদিন মিড ডে মিল দিতে হবে সরকারের কাছে আমার এই একটাই আবেদন যাতে একটু গ্রামের দিকটা যাতে সরকার একটু দেখুক শহরের দিকটা তো অনেক এগিয়ে কিন্তু গ্রাম তো অনেক পিছিয়ে সেই জিনিসটা একটু যাতে দেখুক আর শিক্ষার ব্যবস্থাটা যত আগে দেখুক কারণ শিক্ষা না হলে কিছু হবে না আর স্বাস্থ্য ব্যবস্থা আর পরিবহণ ব্যবস্থা এইগুলোরও সরকার একটু দেখুক এইগুলোতেও একটু উন্নত করুক আমার এটাই আশা সরকারের কাছ থেকে যেন এই কাজগুলো সরকার যেন ভালোভাবে করে আর শিক্ষা ব্যবস্থায় শহরের দিক থেকে গ্রাম অনেক পিছিয়ে আছে একদম গ্রামের দিকে নেই কোনো ভালো স্কুল নেই কোনো ভালো বিশ্ববিদ্যালয় নেই কোনো ভালো কলেজ কোনো কিছুই ওখানে ভালো নেই তাই তারা অনেক পিছিয়ে আছে সেই পিছিয়ে থেকে তারা যেন ভালো জায়গায় যেতে পারে উন্নত হতে পারে সেই জিনিসটা একটু সরকার ভালো করে একটু লক্ষ্য দিক আর পরিবহণ ব্যবস্থাটা একটু ভালো করুক একটু রাস্তাঘাট ভালো করুক রাস্তাঘাট পিচ করুক কারণ ইটের রাস্তাতে ঠিকঠাক যাওয়া যায় না আর বেশিরভাগ বর্ষাকালে রাস্তা কাদা হয়ে থাকে তাই তাদের যেতে আসতে খুব অসুবিধা স্কুল যাওয়ার সময় বাচ্চাদের খুবই অসুবিধা হয় আর স্বাস্থ্য সেবাটা একটু ভালো করলে গ্রামের অনেক মানুষ মারা অনেক মানুষ মারা যাবার হাত থেকে রক্ষা পায় তাই স্বাস্থ্য ব্যবস্থা পরিবহণ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা এই সবই যেন ভালো হয় একটু সরকারের দেখা উচিত আর স্বাস্থ্য সেবা ভালো হলে আর গ্রামের সকল মানুষ তাহলে বেঁচে যাবে আর কারোর মৃত্যু ঘটবে না পরিবহণ ব্যবস্থা ভালো হলে মানুষ ঠিকঠাক স্কুলে যাতায়াত করতে পারবে সব রকম কাজ করতে পারবে পরিবহণ ব্যবস্থা ভালো হলে মানুষ হসপিটালে ভালোভাবে যেতে পারবে কাদা রাস্তা দিয়ে তো আর হসপিটালে যাওয়া যায় না ভালোভাবে আর শিক্ষার জায়গায় যাওয়া যায় না স্কুলে যাওয়া যায় না সেই যাতে রাস্তাঘাট যাতে ঠিক হয় সেই দিকটা একটু চোখ দিতে হবে আর শিক্ষা ব্যবস্থাটা যাতে ভালো হয় যাতে স্কুল ছুট বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে সেই জায়গাটা একটু দেখতে হবে সরকারের কাছে ভালোভাবে সরকার তাকে মিড ডে মিল দিতে হবে স্কুলের সব ছাত্র ছাত্রীদের আর স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ভালো টিচার রাখতে হবে যাতে সেই টিচাররা ভালো করে ছাত্রদের ছাত্রীদের বোঝায় সেই জিনিসটা একটু দেখতে হবে আর ছাত্রদের যা যা স্কুল ড্রেস ব্যাগ নানা রকম সেই জিনিসগুলো দিতে হবে কারণ গ্রামের ছেলে মেয়েরা তো সেরকম উন্নত না তাদের বাবা মা তো সেরকম কোনো কাজ করে না বেশিরভাগই সব চাষি চাষ করে নিজের জমিতে তাই জন্য তাদেরকে একটু সব কিছু দিতে হবে একটু উন্নত করতে হবে তাই স্বাস্থ্য ব্যবস্থা পরিবহণ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত করতে হবে সেই দিকটায় সরকার একটু চোখ দিক তাহলে খুবই ভালো হবে তাহলে গ্রামের মানুষরা একটু বেঁচে যেতে পারে আর বাচ্চারা একটু শিক্ষা ব্যবস্থা না পেলে কারা পাবে বাচ্চারাই তো ভবিষ্যৎ আমাদের দেশের তাই তাদেরকে শিক্ষা ব্যবস্থাটা তাদেরকে যেন ভালো দেয় আর পরিবহণ ব্যবস্থাটা ভালো হয় স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে ভালো হয় এটাই আমার সরকারের কাছে একটা অনুরোধ এই জিনিসটা একটু ভালো করে দেখবেন